আপনি জানতে চেয়েছেন আমি লুকিয়ে বা আড়াল থেকে কোনো দিন কোনো পাখি দেখার চেষ্টা করেছি কি না হ্যাঁ একটা অভিজ্ঞতার কথা বলি লুকিয়ে বা আড়াল থেকে আমি পাখি দেখার চেষ্টা করি বরাবরই একবার হয়েছে কী আমাদেরই বাড়ির শেষ প্রান্তে একটা পেয়ারা গাছ আছে বড় পেয়ারা গাছ তাতে প্রচুর পেয়ারা হয় কোনো এক সময় আমি ঘরে আছি দূরে বসে আছি দেখছি দুটো টিয়া পাখি এসে বসল বসে তারা দেখছে কোথায় পাকা পেয়ারা আছে তারা পাকা পেয়ারাগুলো খাওয়ার চেষ্টা করছে আর মহা আনন্দ করে তারা পেয়ারা খাচ্ছে আমি সেটা আড়াল থেকে দেখে বেশ আমি আনন্দ উপভোগ করলাম আরেকটা কথা বলি যেটা অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা আর একবার আমি অনেক দূর থেকে পাখি দেখেছি যেটা বলছি শকুনের কথা মাঠের দিকে ঘুরতে গিয়েছি আমরা দু তিনজন বন্ধু মিলে আর আমার কাছে একটা অণুবীক্ষণ যন্ত্র সব সময়ই থাকে সেখানে দেখছি উপরে বেশ কিছু শকুন উড়ছে আর ভাবছি নিচে নিশ্চয়ই কিছু একটা মরা জন্তু রয়েছে কিছু পরে দেখলাম একে একে শকুনগুলো নামছে এবং দেখছি সেখানে মরা কিছু একটা গরু বা ছাগল পড়ে রয়েছে তারা খাওয়ার চেষ্টা করছে এবং কাছে তো যেহেতু যাওয়া যায় না একে পচা জন্তু তার উপরে দুর্গন্ধ দূর থেকে দেখলাম তারা মহা আনন্দে শকুনগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে এটাই আমার অভিজ্ঞতা